বিশেষভাবে প্রাকৃতিক দৃশ্য বলতে কাশ্মীরের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর সেইখানে খুব মনোরম পরিবেশ আর হচ্ছে কাশ্মীরে পাহাড় প্রাকৃতিক দৃশ্য যেমন পাহাড়ে বরফ চারিদিকে সবুজ গাছপালা টিউলিপ গার্ডেন সত্যিই দেখলে চোখ জুড়িয়ে যায় আর সেইখানে হচ্ছে আরু ভ্যালি বেতাব ভ্যালি চন্দনওয়ারি ডাল লেক শ্রীনগর সোনমার্গ গুলমার্গ তারপরে বৈষ্ণোদেবী খুবই সুন্দর জায়গা সেখানে আর সেখানে গিয়ে আমরা ডাল লেকে বোটিং করেছি বরফ দিয়ে খেলা করেছি ঘোড়ার পিঠে উঠেছি বৈষ্ণোদেবীতে হেঁটে হেঁটে গিয়েছি খুবই সুন্দর